শিক্ষা বলতে সব সময় পুঁথিগত শিক্ষাকেই বোঝায় না শিক্ষা বলতে অনেক সময় নৈতিক শিক্ষা সাংস্কৃতিক শিক্ষা মূল্যবোধের শিক্ষা সমস্ত কিছুকেই বোঝায় শুধু কোনো ব্যক্তি পুঁথিগতভাবে শিক্ষিত হলেই সে নিজেকে শিক্ষিত বলে দাবি করতে পারে না তার মধ্যে যদি নৈতিক বোধের অভাব থাকে তাহলে সে কখনোই শিক্ষিত এটা প্রমাণ হয় না শুধু দু পাতা বই পড়লেই শিক্ষিত হওয়া যায় না শিক্ষার মধ্যে সেই ভাগগুলো থাকে সব কিছুই তার মধ্যে থাকা উচিত তবেই সে নিজেকে পুরোপুরিভাবে শিক্ষিত বলে দাবি করতে পারবে সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও ব্যাপারটি তাই তাই প্রত্যেকটা ব্যক্তিকে অবশ্যই সাংস্কৃতিক ভাবে চর্চীয় হতে হবে সাংস্কৃতিক বলতে যা কোনো কিছু হতে পারে চিত্রও হতে পারে নৃত্য গান আবৃত্তি সমস্ত কিছুই এগুলো যদি সে কিছুটা হলেও জানে তবে তার অনুশীলনগুলির মান অনেকটা এগিয়ে যাবে